মাছ ধরা একটি আকর্ষণীয় পেশা হুম মাছ ধরার মধ্যে একটা আনন্দ আছে মজা আছে ঠিক আছে মাছ ধরা সাধারণ পেশার থেকে একটু আলাদা কেন মাছ ধরতে গেলে যদি আপনি ধরুন জালে ধরে নিচ্ছেন সেটা আলাদা বিষয় কিন্তু মাছ যারা ছিপে ধরে পাঙে ধরে আরো আরো অনেক রকম সিস্টেমে মাছ ধরা যায় সেই ক্ষেত্রে সব কিছু বিষয়গুলি সব আলাদা আলাদা রকমের হয় কিন্তু মাছ ধরা অন্য সব কিছু পেশাকে ছাড়িয়ে গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশেই মাছ ধরা পেশার সঙ্গে বহু মানুষ লক্ষ মানুষ জড়িত আছে আমাদের দেশেও আছে আমার এলাকাতেও আছে ঠিক আছে মাছ ধরার পেশা একটা সত্যি আকর্ষণীয় পেশা যেমন ছিপে মাছ ধরতে গেলে অনেক ধৈর্য্য লাগে আবার মাছ ধরার ধরুন ছিপে মাছ ধরছেন পুকুরে এক রকম নদীতে এক রকম আবার যারা সমুদ্রে ছিপে মাছ ধরে সে আরেক রকম তিনটে কিন্তু মাছ ধরার তেরিকা আলাদা মানে তিনটে মাছ ধরার যে ধরন তিন তিনটে ধরনই সম্পূর্ণ আলাদা নদীতে মাছ ধরতে গেলে নদীতে যেমন আপনি ডোরটা ফেলছেন মাছ ধরার ক্ষেত্রে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে না এক জায়গায় ফেললেন একটু ভেসে চলে গেল স্রোতের একটা জোর থাকে তাতে চলে গেল আবার পুকুরে ফেললে একটা ফিক্সড জায়গায় থাকছে সমুদ্রের ক্ষেত্রেও তাই একটা জায়গায় ফেলবেন সে বিভিন্ন ঢেউয়ে বা এতে স্রোতেতে আর এক জায়গায় চলে যায় মাজ ধরতে গেলে বিভিন্ন রকম চার ফার লাগে ঠিক আছে এই চার ফার জোগাড় করা কোন মাছটার কোন ধরনের চার চার লাগে সেরকম আপনি ব্যবস্থা করতে ব্যবস্থা করতে হয় ঠিক আছে এটা এক রকমভাবে যে আপনি গেলেন এলেন ওরকমভাবে নয় কোন ধরনের মাছ ধরবেন তার উপর হচ্ছে এটা নির্ভর করে বা কোন সাইজের মাছ ধরবেন যেরম যে পুকুরে মাছ ধরতে গেলে বিভিন্ন সাইজ পুকুর নদী সমুদ্র যেখানে সেরকম জাল ব্যবহার করতে হয় ঠিক আছে ওই জন্য পেশাটা সম্পূর্ণ আলাদা একই রকম নয় কোনো অন্য পেশার সঙ্গে এটা নয় আর এটা সম্পূ্র্ণ আপনি অন্য কিছু পেশা আছে যেগুলো ডাঙায় দাঁড়িয়ে ডাঙায় হয় আর এই পেশাটার সঙ্গে জলের সম্পর্ক আপনার থাকবেই জলে হয়তো জলে নেমেও ধরতে হতে পারে যেমন জালে যারা মাছ ধরবে তাদেরকে জলে নামতে হয় ছিপে হলে হয়তো দাঁড়িয়ে আপনি তো পাড় থেকে সমুদ্র নদী বা পুকুরের পাড় থেকে ডোর ছুঁড়ে দিচ্ছেন সেখান থেকেও ধরতে পারেন এই জন্য পেশাটা একটু আলাদাই মানে আলাদা বলা যায় এবং খুব আকর্ষণীয় বলা যায় আকর্ষণীয় জিনিস হচ্ছে এই পেশাটায় এবার এটা একটা আকর্ষণীয় হচ্ছে একটা মাছ ছিপে ছিপে ধরলে আপনি যদি ছিপে মাছটা খেয়ে নেয় আপনি যেরম হুইল ছিপ ফেলছেন বা এমনি নর্মাল ছিপ ফেলছেন তখন যে মাছটা টানবে সবচেয়ে এটা কিন্তু আকর্ষণীয় যদি বড় ধরনের মাছ হয় এ হুইলের হুইলটা বারবার ঘুরিয়ে সুতোটাকে লুজ দেওয়া আবার তাকে খেলিয়ে খেলিয়ে একটা তাকে আলা করে দিয়ে তারপর টেনে আনা এটা বিরাট মজা এরকম আনন্দ বলে বোঝানো যাবে না